ভাস্কর্যের সমালোচনার পুশব্যাকের সম্মুখীন হয়েছিলাম দেখুন আপনি ভাস্কর্য বলতে বোঝায় যারা চিনামাটি বা কাদার যেসব জিনিসপত্র তৈরি করে তো তারা আর কি এভাবেই সু মানে ওরা তৈরি করে তো আমি একদিন দেখেছিলাম বা সম্মুখীন হয়েছিলাম আপনি কীভাবে পরিচালনা করব বলতে ওনাদের হাতের কাজ অসাধারণ এবং খুব ভালো তো আমার খুব ভালো লাগত দেখতে কারণ এরকম একটা অলৌকিক জিনিস তৈরি করছে মাটি থেকে সুন্দরভাবে আকৃতি আকার নিয়ে তো ভালো লাগত দেখে তাই আমি এটাই আর কি সবারই সাথে পরিচালনা করব এবং খুব ভালো আর কি কাজ এটা